আমার বাড়িতে প্রায়ই সকলেই বাগান করতে খুবই পছন্দ করেন যেমন আমার শাশুড়ি মা বাগান করতে খুবই পছন্দ করেন বাগানের পরিচর্যা করতে খুবই পছন্দ করেন ওনার ফলের বাগান ফুলের বাগান সবজির বাগান এই ধরনের বাগান খুবই পছন্দ তাছাড়াও আমাদের বাড়িতে আমার ননদ বাগান করতে পছন্দ করে ওনারও ফলের ফুলের এবং সবজির বাগান খুবই পছন্দ আর তাছাড়া আমার বাড়িতে আমার ছেলেমেয়েরাও বাগান করতে খুব পছন্দ করে আমার বাগানে আমি যেহেতু কাউকে প্রবেশ করতে দিই না কারণ বাচ্চারা বাগানে ঢুকলে ফুল ছিঁড়ে নেবে বা গাছে পা দিয়ে দেবে সেই কারণেই আমি আমার বাগানে কাউকে প্রবেশ করতে দিই না তাই তারা নিজস্ব বাগান করে এবং ওরাও বাগান করতে খুবই পছন্দ করে ওরাও গাছ বড়ো করতে গাছ লাগাতে এ সমস্ত দিকগুলো খুবই পছন্দ করে আমার বাড়িতে আমি ছাড়া মোটামুটি সবাইই মানে আমার শাশুড়ি মা ননদ এবং আমার ছেলেমেয়েরা সবাই বাগান করতে খুবই পছন্দ করে